হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সর্বানী দিদি বলছি বলো কে চুমকি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো অমিত আর বোলো না গো অমিত নিয়ে তো খুব ঝামেলা আমিও পড়েছি কেন তোমাকেও আবার কিছু ঝামে ফোন টোন কিছু করেছিলো ওর বাড়ি থেকে আরে অমিতকে নিয়ে খুব ঝামেলায় তো আছি বলো কী বলেছে তোমাকে সেটাই তো আরে ও তো হিস্ট্রিটাও হিস্ট্রিটাও ভালো করে পড়ছে না আমি কত বললাম তারপর শোনো না লাবনী দি তো বাংলা পড়ায় সেও তো বলছিলো অমিতকে নিয়ে যে ও তো কিছুই পড়াশুনা করছে না মোদের আমার কী মনে হয় বলো তো ওর কী অন্য কোনও সমস্যা আছে এমনি কিন্তু ছেলেটা শান্ত আছে তাই না তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো এখন ওকে কতটা ওরা কেয়ার করে সেটাও তো একটা ব্যাপার না আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ রে তোর বাড়িতে কে তোকে পড়ায় বা কিছু চুপ করে আছে কিছু তো বলছে না তো ও আর দেখো রেজাল্ট খারাপ হয়েছে বড়দিভাই তো মানে আমাদের যিনি হেড মিস্ট্রেস উনি তো সমানে আমাদের উপর চাপ দিচ্ছে যে রেজাল্ট কেন এত খারাপ হচ্ছে বাচ্চার তোমরা সেরকম করে দেখছো না ওকে নিয়ে তো ঝামেলায় পড়ে গেছি বলো তো আমাকে এ ওই বাংলা টিচারও বলছিলো যে কী করা যায় ওকে নিয়ে এখন কী করি বলো তো ওকে কি এক্সট্রা টাইম দিয়ে কিছু করতে হবে হ্যাঁ আমার মনে হয় কি একবার ওর মা বাবার সাথে গার্জেন কল করা দরকার আসুক তারাও আসুক আর আমরা টিচাররাও থাকি থেকে বিষয়টা একবার দেখি যে ওর সমস্যাটা কী হচ্ছে কেন তো ও তো ছোটো বাচ্চা না ওর সমস্যাটাও তো দেখতে হবে যে ও কেন এত অমনোযোগী হচ্ছে কেন পড়ছে না বা কেন ওর মাথাতেই বা ঢুকছে না হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো রাখো রাখো রাখো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ